কয়েক দিন আগেই অনলাইন শপিং অ্যাপ থেকে আমি একজোড়া কানের দুল কিনেছি তো দুলটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিলো এবং দুললেল দুলের ছবি দেয়া ছিলো তার সঙ্গে বিজ্ঞপ্তিতে দেওয়া ছিলো যে দুলটার ছয় মাস মতো রঙ থাকবে তাই দেখে আমি দুলটা কিনেছিলাম কিন্তু কেনার পরেই কয়েক দিন ব্যবহার করার পরে দেখছি যে দুলটা ধীরে ধীরে রংটা হালকা হতে শুরু করেছে ফিকে হয়ে আসছে রংটা একদম খারাপ হয়ে আসছে উঠে যাচ্ছে আর দুলের মধ্যে থাকা পাথরগুলো সেগুলো অনুজ্জ্বল হয়ে গেছে এছাড়াও দুলের কানের ভিতরের অংশে রাখা দে যেটা আর কি পরা হয় সেটা এতটাই মোটা যে আমার কানের ছিদ্র দিয়ে ঢুকছিলো না কোনোমতে পরার পরে থেকে দেখচছি কানে খুব ব্যথা হচ্ছে এবং দুলের সূচালো অংশগুলোও আমার ত্বকে ফুটে যাচ্ছে এবং ব্যথার সৃষ্টি করছে তাই আমার মনে হচ্ছে যে দুলটি খুবই খারাপ হয়েছে এছাড়াও দুলের যে দামটা নিয়েছে সেটা খুবোই বেশি নিয়েছে তাই দুলটা সম্পর্কে আমার অভিজ্ঞতা হল খুবই খারাপ